হ্যাঁ হয় বলুন চেন্নাইয়ের কোথায় উঠবেন খড়গপুর থেকে চেন্নাই স্লিপারে তো হ্যাঁ কবে যেতে চান নভেম্বরের তারিখের টিকিট স্লিপার স্লিপারে তো মনে হয় তিরিশ তারিখের দিকে টিকিট অ্যাভেলেবল হচ্ছে না আপনি এ সিতে থার্ড এ সিতে করে দিলে চলবে সেখানে চার্জটা একটু বেশিই পড়বে সতেরোশো টাকার মতো চলবে স্লিপারে যেতে হবে আপনার হ্যাঁ কোন ফাঁকা আছে কোন টাইমের দিকে আপনি যেতে চান বলুন মানে ট্রেন তো অনেকগুলো আছে যেমন ধরুন করমণ্ডল এক্সপ্রেস আছে রাজধানী এক্সপ্রেস আছে কালকা মেল আছে আপনি বলুন যে সময়ের উপর তো নির্ভর করছে কটার দিকে যেমন আপনার ধরুন বারোটা কুড়িতে আছে কালকা মেল তিনটে পঞ্চাশে আছে জন শতাব্দী রাত এগারোটা দশে আছে কী এস ডি ডি পি ওয়াই এক্সপ্রেস তো আপনি বলুন কোনটাতে যেতে চান এগারোটা ত্রিশেরটা আপনার যেতে চৌত্রিশ ঘণ্টা টাইম নেবে আর ওটাতে আপনার ত্রিশ তারিখেতে টিকিট কনফার্ম হয়ে যাবে ঠিক আছে কজন কজন কজনের দুজন প্যাসেঞ্জার ডিটেলে তুলুন নেম প্যাসেঞ্জার ডিটেলসগুলো একটু দিন নাম দেবেন আপনার বয়স দেবেন আপনার ন্যাশানালিটি দেবেন আপনার এজ দেবেন আর সিট প্রেফারেন্স এইগুলো আমাকে লিখে আমাকে এই নাম্বারে মেসেজ করে দিন এগুলো এগুলো আপনাকে আমাকে মেসেজ এগুলো এগুলো মেসেজ করে দিন আমার কথাটা শুনুন এগুলো আপনাকে মেসেজ করে দিন আপনার টিকিট হয়ে যাবে ঠিক আছে এগুলো আমাকে মেসেজ করে হ্যাঁ আপনার নেম দেবেন আপনার এজ দেবেন আপনার ন্যাশানালিটি দেবেন আর আপনার যে মানে সিটের প্রেফারেন্স ওটা দেবেন সাইড নেবেন না আপার নেবেন না মিডল নেবেন না সাইড লোয়ার নেবেন না সাইড আপার নেবেন ওটা একটু সিলেক্ট করে দেবেন আর খাওয়ার প্যানট্রি কি অ্যাড করবেন না প্যানট্রি উইদাউট অ্যাড করবেন একটু জানিয়ে দেবেন ঠিক আছে না পেমেন্ট ক টাকা কী চার্জেস লাগে দেখি তারপর যত টাকা হবে আমার তত টাকা আপনি দেবেন আমি তো আপনার কাছে বেশি নেব না আর আমার টিকিট বুক করতে আমি পঞ্চাশ টাকা করে নিই ঠিক আছে আপনি যেদিন টিকিট কাটবেন তারপরেই পেমেন্ট করবেন হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম